দিস কল রেকর্ডেড হ্যালো আপনি কি স্লিপ ওয়েল দোকানের মালিক বলছেন ও আমি আপনার নম্বরটা একটা বন্ধুর কাছ থেকে পেলাম তো আমার তো আমার দুটো গোদরেজ আলমারির দরকার ছিল ও আপনি বলুন আছে আমার দুটো লাগতো একটা খুব বেশি বড় নয় একটা ছোটো একটা বড় লাগত টোটাল কত বেশি বড় নয় না না আমার খুব জলদির মধ্যে দরকার একটা বিয়েবাড়ি আছে তো সেই জন্য তা আপনার দোকানে কি কি আছে সেগুলোর মধ্যেই আমার লাগবে বলুন আচ্ছা তো আপনাদের দোকান কখন খোলা থাকে

তাহলে আপনি কিছু কালেকশন পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি তাহলে দেখে আচ্ছা তো তাও কি কি আছে আপনার দোকানের মধ্যে বললে একটু ভাল হতো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে তো আপনি কিছু কালেকশন পাঠিয়ে দেবেন গোদরেজ আলমারির আচ্ছা ও ছ ফিট ছ ফিট হলে হবে একটা হ্যাঁ তার থেকে একটু ছোটো হলে চলবে তিন চার ফুট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থাকলে ভালো হয় তো প্রাইস কত করে আছে ও একটু কম হবে না না আমি তো অনেক দূর থেকে নিতে যাবো তো গাড়ি ভাড়াও তো তেমনি লাগবে তাই একটু কম হলে ভালো হতো আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে রাখছি